আমার জীবিকা আমি পেশায় একজন শিক্ষিকা আমার ছোটো থেকেই লক্ষ্য ছিল যে আমি একজন শিক্ষিকা হব সেই জন্য আমার একটি জীবনের লক্ষ্য যে আমাকে অনেক শিশুদের কে শিক্ষিত করতে হবে সেই জন্য আমি ভালো করে যাতে পড়াশুনা তো করলাম যাতে আমি আমার নিজের লক্ষ্যটা স্থির করে আমার লক্ষ্য পূরণ করতে পারি হ্যাঁ আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি আমার লক্ষ্য ছিল আমি একজন শিক্ষিকা হব আর আমি শিক্ষিতা শিক্ষিকা হয়েছি আমার জীবিকাতে যাবার জন্য অনেকে হয়তো ভাবছেন সেই জন্য তাদেরকে বলব যে তা তো আপনারাও ভালো করে আপনার লক্ষ্য স্থির করুন আর সেই লক্ষ্যে এগিয়ে যান আমার লক্ষ্য আরও এক একটি ছিল যাতে শিক্ষিকা হয়ে আমি গরিব মানুষদের যারা টাকা দিয়ে পড়াশুনো করতে পারে না তাদেরকে যেন ভালো করে শিক্ষিত করতে পারি তারা বিনামূল্যে তাদেরকে শিক্ষা দিতে পারি শিক্ষা দেওয়া একজন শিক্ষিকা বা শিক্ষকের মূল উদ্দেশ্য কারণ তারা জানে যে পড়াশোনা কত কষ্টের সেই জন্য পড়া ভালো করে পড়াশোনা করে কিছু মানুষকে শিক্ষা গ্রহণ করাতে সাহায্য করা এইটি একটি ভালো ভাবনা কিছু মানুষ হয়তো এই ভাবনা নিয়েই আরও এগিয়ে যাচ্ছেন আমারও জীবনে এই লক্ষ্যটি ছিল যে আমি কিছু মানুষকে আমি যতটা শিখেছি তার থেকে কিছু শিক্ষা অন্য কাউকেও দিলে তারাও কিছু শিখতে পারবে সেই শিক্ষা আমার না এই শিক্ষা সবার সেই জন্য আমি সবাইকে বলি ভালো করে নিজের লক্ষ্য স্থির করো আর এগিয়ে যাও আর আমার এই জীবিকাতে আমি আমার লক্ষ্য স্থির করতে পেরেছি আমার শিক্ষার গ্রহণ করতে পেরেছি এবং আমার শিক্ষা আমি অনেক শিশুদেরকেও দিতে পারছি